আমি যেভাবে ব্যাকরণ এবং কাঠামোর মতো প্রযুক্তিগত দিকগুলির সঙ্গে লেখার সৃজনশীল দিকের ভারসাম্য বজায় রাখি সেটি হচ্ছে মন সংযোগের মাধ্যমে আমি যখন লিখি তখন যাতে আমার লেখাগুলিতে ব্যাকরণের কাঠামোর দিকগুলি ঠিকভাবে আমার লেখাতে ফুটে ওঠে সে দিকটা আমি খেয়াল রাখি হ্যাঁ আমি একটি সৃজনশীল লেখার কোর্স নিয়েছি